আমি সাহেব বাঁধ থেকে বিগ বাজার যাবার জন্য যে অটো গাড়িটি বুক করেছিলাম সেই অটো গাড়ির বুক করার সময় যে ভাড়া দেখিয়েছিল সেই ভাড়ার থেকে এখন আমার কাছ থেকে ড্রাইভার বেশি চাইছে কেন